আমাদের বাড়ি যেহেতু শহরে তো শহরে খুব একটা পাখি দেখা যায় না আমাদের বাড়ির ব্যালকানিতে যখন যাই তখন পাখির যখন খাবার দেই সেই পাখি সেই খাবারের লোভে আসে বাট বেশি পাখি আসে না বন্য পাখি তো নাই তো সেখানে পাখি দেখেছি আর শহরে চিড়িয়াখানায় যখন গেছি তো সেখানে বন্য পাখি দেখিনি অনেক সুন্দর সুন্দর পাখি দেখেছি আমাদের আদি বাড়ি গ্রামে তো আমরা সবাই ফ্যামিলির সাথে যখন গ্রামে গেছিলাম ওখানটায় অনেক সুন্দর সুন্দর পাখি দেখেছি আমরা যখন নদীর ধারে গিয়েছি তো ওখানে অনেক সুন্দর সুন্দর রঙ বেরঙের পাখি দেখেছি আকাশে সারি সারি হয়ে উড়তে দেখেছি তারপরে যখন বিকেলে মাঠে যেতাম সেখানটাই অনেক সুন্দর সুন্দর পাখি রঙ বেরঙে উঠতে দেখেছি পাখিদের কণ্ঠস্বর শুনেছি খুবই মধুরম খুবই সুন্দর ওখানে সেই মাঠেও বন্য পাখি দেখিনি তো একটু একটু যখন বনে গেছি তখন হচ্ছে সুন্দর সুন্দর পাখি দেখেছি তারপরে জঙ্গলে গেছিলাম তো ওখানটায় একটা বন্য পাখি দেখেছিলাম দেখে খুব ভয় লেগে গেছিলো তো ভয় লেগে তা সেই সেই পাখি টা ফটো তুলে নিয়ে এসেছিলাম একটু অদ্ভুত লেগেছিলো তো বাড়ি এসে যখন পরিবারের সাথে সেই পাখিটার ব্যাপারে বলছিলাম তো তারা বলছিল সেটা বন্য পাখি